বলছি স্যার আমি আপনার কাছে নাচ শিখতে আগ্রহী নাচ শিখতে চাই আমি কত্থক কত্থক ডান্স শিখতে চাই

আমি বলছি ক্যানিং থেকে না না আমি একাই আপনার যে ভিডিওগুলো আপলোড করা আছে না ইউটিউবে ওখান থেকে দেখেই হ্যাঁ যোগাযোগটা করলাম আমি কিছু পারি না পারি না বলেই তো শিখতে যাচ্ছি একদম প্রথম থেকে শিখতে চাই কী বলছেন না ওগুলো তো জানি না আপনি জানালে তবে আমি জানতে পারবো সপ্তাহে কি প্রতিদিন খোলা থাকে না এই এমনি কিছু দিন বন্ধ থাকে ঠিক আছে আর আর ফিজ সম্পর্কে সবকিছু ডিটেলস আরও যা যা যেগুলো লাগে আর কি সব কিছু আমাকে বলে দেবেন আর যাওয়ার আগে কোনও প্রবলেম হলে আমি আপনাকে কল করতে পারি ঠিক আছে কথা বলে খুব ভালো লাগলো থ্যাঙ্ক ইউ হ্যালো বলছি এছাড়াও এক্সট্রা কিছু নিয়ম আছে আপনার ওখানে আমি তো হয়তো প্রতিদিন যেতে পারবো না আমি তো স্টুডেন্ট স্কুলেও যেতে হবে ওর ফাঁকে যে যখন আমার ফাঁকা থাকবে আমি তখনই যেতে পারবো ঠিক আছে আমি আপনার আমার ডে যে দিন নিলে আর কি সুবিধা হবে আমি চুজ করতে পারি তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না না থ্যাঙ্ক ইউ